আমি আপনার কাছে সেদিনে একটা আমার জামা তৈরি করতে দিয়ে আসলাম একটা কাপড় দিয়ে এসছিলাম আমার আপনার পাশের বাড়ির বাড়ি পাশের পাড়াতেই বাড়ি আর কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা মাপটা মাপটা কি মাপটা তো আমি দিতে পারবো না আপনাকে এখন তাহলে কীভাবে দেবো দোকানে গিয়ে দিতে হবে না আপনি কি বাড়িতে এসে মাপ নেন না সে অনেক ক্ষেত্রে সুবিধা থাকে না যে ওরা বাড়িতে এসে মাপ নিয়ে যায় আচ্ছা ঠিক আছে তাহলে বাড়িতে গিয়ে নেবো কিন্তু তাহলে আর জামাটা কি রকম কাটাতে বলেছিলাম আপনার মনে আছে তো আচ্ছা তাহলে আমার কোনো অসুবিধা নেই যদি আপনি এক্সট্রা চার্জ নিতে চান নিয়ে নেবেন তাহলে বাড়িতে নিলেই আমার আসলে সুবিধা হতো না না আমার আসলে জামাটা একটু লাগতো প্রচুর দরকারই ছিলো সেই জন্যই বলছিলাম আর কি ঠিক আছে সেক্ষেত্রে আমি আপনার দোকানে গিয়েই মাপটা দিয়ে আসবো কোনো অসুবিধা হবে না আচ্ছা আমি তাহলে গিয়ে মাপটা দেবো আচ্ছা তাহলে আপনি আমি কীভাবে জামাটা কাটাতে বলেছি আপনার মনে আছে তো না আমি ভাবছিলাম যদি সেই এখন যে নতুন স্টাইলটা বেরিয়েছে যে একটা প্রথমে ছোটো হ্যান্ড করা আছে ওটার ওপর আরেকটা স্টেপ দেওয়া আছে একটাতে স্লিভলেস টাইপের শুধু সরু ফিতে দিয়ে তারপরে একটা ফুল ওই স্টাইলটা কি আপনি করতে পারবেন এবার ওটার জন্যে তো কাটা পিঠের উপর যদি কিছু করা যায় তাহলে বোধ হয় ভালো লাগতো না কি বলছে বলুন তো কি মনে হয় আপনার আচ্ছা আমার মনে হচ্ছে ফুল দিয়ে কোনো ডিজাইন করার থেকে যদি ওই কাপড়ে কি হবে যে সেই মানে ওই ওই ছোটো ছোটো টুকরো বের করে এই দিকে ওই দিকে সেই ক্রস ক্রস টাইপের করে যে একটা বাঁধা সিস্টেম যদি করা যায় পুরো পিঠটা জুড়ে তাহলে বোধ হয় সেটাই বেশি ভালো লাগতো যেহেতু আমি ধরুন হাতাটা এক সাইডটা দুটো স্টেপে করছি আরেকটা স্লিভলেস টাইপের করছি তাহলে আমার মনে হয় ওটাই ভালো লাগতো আচ্ছা তাহলে ওটার জন্য তো আপনি এক্সট্রা চার্জ নেবেন আচ্ছা তাহলে আপনি ওইগুলো দেখে বানিয়ে দেবেন আর তাহলে আমি আজকে বিকেলে বা কাল কালকে সকালে যাচ্ছি তাহলে গিয়ে আপনাকে ওখানে মাপ দিয়ে আসবো আচ্ছা তাহলে বিকেলে ওই পাঁচটার দিকে যাচ্ছি গিয়ে আপনাকে মাপটা তাহলে দিয়ে আসবো ঠিক আছে তাহলে হ্যাঁ